আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি ক্ষুদ্র গ্রামে বসবাস করি গতকাল রাত্রে আমি আমার কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায় তখন আমি একটি ক্যাব বুক করি এবং ক্যাবের ড্রাইভার টি খুবই ভালো ছিল আমাকে গতকাল রাত্রে খুবই সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দিয়েছিল আমি এই বিষয়ে একটু ভয় পেয়েছিলাম যে এত রাত্রে ক্যাব বুক করা কি ঠিক হবে না ঠিক হবে না কিন্তু ক্যাব ড্রাইভার খুবই ভালো ছিল তাই আমাকে সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দেয়